হ্যালো বলছি এটা কি সবজির দোকান আমি আপনার নম্বরটা পেলাম থেকে তো আপনার দোকানে মানে ভালো টাটকা সবজি পাওয়া যায় তো আমার হ্যাঁ আমার ঘরে তো মানে পেসেন্ট আছে রুগী আছে রুগীর জন্য আমি সবজি নিতাম তো আপনার দোকানে কি কি সবজি পাওয়া যায় টাটকা ভালো সবজি পাওয়া যায় তাই তো আপনি হ্যাঁ তা কিরকম কি দাম নেন সবজিগুলোর

হুম ঠিক ঠিক আছে হুম ঠিক আছে আমি বাড়িতে হ্যাঁ প্রতিদিন যাওয়া তো সম্ভব হবে না কিন্তু বাড়িতে যদি আমার মানে পাঠিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো

না বাড়িতে দিয়ে হ্যাঁ হ্যাঁ বাড়িতে দিয়ে যাবেন টাকাটা আমি মানে প্রতি মাসে তাহলে প্রতিদিনই সবজি নেওয়া হয় হবে তাহলে তো আমি মাসে তো পে করে দিতে পারি তাই না ঠিক আছে আমি আমি আপনাকে ফোন পের মাধ্যমে টাকা পৌঁছিয়ে দেব

ঠিক আছে হুম ঠিক ঠিক আছে তাহলে আমি নেবো এই শুক্রবার নাগাদ আমি যাবো তালে সবজি নিতে একবার বলে দিয়ে আসবো কি কি সবজি লাগবে আমার তো সেই হিসাবে আমি সবজির লোক খুঁজে আমি পাঠিয়ে দিবেন ঘরেতে হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে আমি তো এই শুক্রবার তাহলে যাবো প্রায় হুম এই চারটের দিকেও যাবো চারটের দিক পর্যন্ত আপনার দোকান খোলা থাকে হুম ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে তাহলে দেখছি হ্যাঁ আমি কি কি সবজি নেবো না নেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা